হ্যালো আমি আকাশ হোটেল থেকে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম তার মধ্যে যে রুটি কাবলি চানা মটন কষা চিকেন কষা আর এগ কারি বা ডিম কারি সেগুলোর মধ্যে আমি ডিম কারি আর চিকেন কষাটা বাতিল করতে চাই আমার শুধু আমাকে আকাশ হোটেল থেকে রুটি কাবলি চানা মটন কষাটা ডেলিভারি দিলে হয়